পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান পরিবহন ব্যবস্থা হল রেলপথ ও সড়কপথ কারণ রেলপথ আমাদের এখান থেকে অনেকটাই দূরত্ব আমরা চন্দ্রকোনা টাউনে থাকি এখান থেকে রেলপথে যোগাযোগ করতে গেলে হলে আমাদেরকে চন্দ্রকোনা রোড যেতে হবে না হলে পশ্চিম মেদিনীপুর যেতে হবে না হলে পাঁশকুঁড়াতে অত দূর গিয়ে আমাদের মানে এখান থেকে বাসে করে গিয়ে গেলে রেলে চাপতে হয় কিন্তু অনেকটাই দূরত্ব হয়ে যায় তাই আমরা বাসেতেই সব জায়গায় যাতায়াত করি বাস বাসও যে আবার সবসময় সব জায়গায় পাওয়া যায় তা নয় ও তো সবসময় তো থাকে না তখন আমাদেরকে টোটোরও ব্যবস্থা করতে হয় কারণ টোটোতে করে আমরা অনেক দূরে য যেতে পারি টোটো